হ্যাঁ কে বলছেন আমি অমিত দুধ বিক্রেতা বলছি হুম বলুন কী হয়েছে হ্যাঁ কালকে কেন আমি তো আপনাকে প্রতিদিনই দুধ দিতে যাই ওই করে কালও তো দিয়ে এসেছি হ্যাঁ কিছু কি হয়েছে কেন কী হয়েছে হুম হুম হুম তো এবারে দেখুন আপনি কী করে বুঝছেন যে এটা আমারই দুধ খেয়ে ধরুন আমি তো আমি তো সবাইকে দুধ দিই কই তাদের তো কোনো কিছু হয়নি ধরুন এটা হয়তো হতে পারে যে আপনি হয়তো যে দুধটা নিয়েছেন আমার কাছে সে দুধটা হয়তো আপনি ঢাকা দিয়ে রাখেননি হয়তো কিছু পড়ে গিয়েছে নয়তো আপনার শিশু অন্য কিছু খেয়েছে সেই কারণেও তো এরকম শরীর অসুস্থ হতে পারে তো আপনি কীভাবে আমার এই দুধের প্রতি মানে আমি দুধ বিক্রি করি তো আমার এই ব্যবসা একটা এ এতদিন ভালোভাবে চলেছে এইভাবে দাগ লাগাতে পারেন না আপনি হুম হুম সে তো তাহলে যেদিন হয়েছিল সেদিন তো আপনি আমাকে বলতে পারতেন এইবারে শুনুন হ্যাঁ বলছি এবারে যেটা বলছি আপনি শুনুন কারণ এইটা তো শুধু আমি আপনাদের বাড়িতে শুধু দুধ দিই না আমি তো সবার বাড়িতে দুধ দিই অনেক পাড়া আছে সেগুলোতেও দিই কই তাদের কোনো পরিবারে এমন কিছু হয়নি যে আপনি যেরকম বলছেন শরীর অসুস্থ হয়ে গেছে আমার দুধ খেয়ে কই তাদের তো কিছু হয়নি তাহলে কী করে আপনি বলছেন আমার দুধে এরকম আমি ভেজাল মেশাই বা এরকম আমার দুধে মানে কিছু মিশিয়েছি আপনাদের এরকম করার জন্য কী করে বলতে পারেন এটা দেখুন যেটা বলছি আপনি তাহলে যদি আমার দুধেই এরকম দোষারোপ করতে চান তাহলে আপনি হচ্ছে আমার দুধটা নিয়ে গিয়ে ল্যাবে টেস্ট করিয়ে আসুন যদি ধরা পড়ে যে হ্যাঁ আমিই দোষী আমিই দুধে কেমিক্যাল বা ভেজাল জাতীয় কিছু মিশিয়েছি তাহলে আমি মেনে নেব আমি দোষী হ্যাঁ এবারে আপনি যা স্টেপ নেবেন আমাকে পুলিশেও দিতে পারেন কিন্তু তারপর আমি আপনি যে টেস্ট করাবেন তারপরে যদি আমি বুঝতে পারি যে আমার দুধে কিছু ভেজাল মেশানো নেই বা কেমিক্যাল তাহলে কিন্তু আমি আপনার প্রতি স্টেপ নিতে বাধ্য হব আমি পুলিশের কাছে যেতে পারি পাতলা হয়ে গেছে কারণ এখন গরু যে দুধ দেবে যে খাবারগুলি খাবে সেই আগের মত খাবার গাঢ় খাবার বা ভালো খাবার পাচ্ছে না সেই কারণে গরুর দুধ এখন পাতলা হচ্ছে এতে আমার কিছু করার নেই

আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম